খুচরা এবং পাইকারি বাজার সম্পর্কে আমি যতটুকু জানি তা হল খুচরা বাজারে পণ্যগুলি সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করা হয় এই বাজারগুলিতে বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেমন মুদি দোকান পোশাকের দোকান ইলেকট্রনিক জিনিসপত্রের দোকান খুচরো বিক্রেতারা সাধারণত পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্য কিনে আনে এবং গ্রাহকদের সাথে লাভের সাথে বিক্রি করে এবং পাইকারি বাজারের ক্ষেত্রে পাইকারি বাজারের পণ্যগুলির পরিমাণ বড় পরিমাণে বিক্রি হয় এই বাজারগুলি খুচরো বিক্রেতা ব্যবসায়ী এবং অন্যান্য পাইকারি বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করে পাইকারি বিক্রেতারা সাধারণত উৎপাদক বা আমদানিকারকের এবং অন্যান্য সরবরাহকারীদের কাছ থেকে পণ্য কিনে আনে মুদি বা সবজির দামের যে সমস্ত পরিবর্তনগুলো আমার দেখা সেগুলি হল জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে খাদ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব বৃদ্ধি পেয়েছে বাজারে অস্থিরতা রয়েছে আর এই কারণে মুদি এবং সবজির দাম খুবই বৃদ্ধি পেয়েছে আমি অনলাইন সম্পর্কে যে মতামত পোষণ করি তা হল অনলাইন শপিং একটি ক্রমশ জনপ্রিয় একটি প্রকল্প একটি বিকল্পও বলা যেতে পারে এর অনেক সুবিধা রয়েছে ঘরে বসে কেনাকাটা করা বিভিন্ন বিক্রেতাদের কাছ থেকে পণ্যগুলির তুলনা করা যায় তারা দাম বেশি নিচ্ছে না কম নিচ্ছে এবং এর অনেকগুলো সমস্যাও রয়েছে এতে আমি প্রতারণার সম্ভাবনা থাকে ডেলিভারির জন্য আমাকে অপেক্ষা করতে হয় পণ্য সরাসরি দেখতে পারি না আমাদের হাতে আসার পর সেগুলো আমরা দেখতে পারি অনলাইন শপিং সম্পর্কে আমার যে ভালো দিকগুলো মনে হয় সেটি হল এটি অনেকটা সুবিধাজনক এবং অনেকটা দাম কমে আমাদের হাতে তুলে দেয় এবং গ্রাহকরা যারা কিনেছে তারা ওইটা ব্যবহার করার পর আমাদের তার ফলাফল বলে সেটি দেখে আমরা অনুমান করতে পারি যে এই জিনিসটি ভালো হবে এবং খারাপ দিক বলতে গেলে অনেক সময় আমরা প্রতারণার সম্ভাবনা থাকে আর ডেলিভারির জন্য আমাদের অপেক্ষা করতে হয়